কৃষির জন্য সরকার থেকে আমরা যে সুবিধাগুলি পেয়ে থাকি সেগুলো হচ্ছে একটা অ্যামাউন্টের টাকা যেটা আমাদের সত্যিই চাষি চাষি ভাইদের জন্য সত্যিই খুব দরকারি জিনিস সেটা আমরা পেয়েই থাকি সেটা হচ্ছে ওই টাকা দিয়ে চাষি ভাইয়েরা নিজেদের প্রয়োজন মতো সার তাদের কীটনাশক জাতীয় কিছু ওষুধ পেস্ট এবং ক্ষতিকারক পোকা মাকড়দের হাত থেকে ব্যবহার করার জন্য নানা রকম রাসায়নিক সার বীজ ইত্যাদি আমরা পেয়ে থাকি যেগুলি আমাদের সত্যিই খুব সুবিধাজনক হয় এই ঋণ সম্পর্কে আমাদের যদি বলতে চাই এটা একটা চাষি ভাইদের কাছে পাওয়া অনেক বড়ো কিছু এছাড়া মাটির ধার বরাবর খাল কাটা এছাড়া মাটির মধ্যে সাবমেরসিবল বসানো মাঠেতে যাতে জলপ্রবাহ তাড়াতাড়ি হয় এইগুলো একটা বিশাল কিছু পাবো বলে আমি মনে করি হ্যাঁ আমি এর থেকে বেশি কিছু আশা করি না কারণ এটা আমাদের কাছে অনেকটা পাওয়া অনেকটা আশার থেকেও বেশি কিছু পাওয়া